হ্যালো আপনি কি ব্যাপার ফোন করেছেন হ্যাঁ এখন যদি ওই সমস্যায় পড়েন শুনুন এখন কিন্তু ওই সে ওঝা টোঝা বা এই হাত ঝাড়ানো এসব এই সব যে আমরা শুনি চারিদিকে এই সব করতে যাবেন না কিন্তু খবরদার আপনি সোজাসুজি স্বাস্থ্য কেন্দ্রের সাহায্য নেবেন বা হসপিটালে চলে যাবেন আপনার যেখানে সুবিধা হসপিটালে চলে যাবেন খবর খবরদার আপনি অন্য দিকে কিন্তু যাবেন না আর সাবধানে থাকবেন এখনো যেহেতু এখন বর্ষাকাল পোকা মাকড় উঠে আসতে পারে ঘরে ঘরের চারিদিকে একটু বিষক্রিয়া যে জাতীয় কিছু লিকুইড দিয়ে রাখবেন যাতে পোকা মাকড় না আসে না উঠে বুঝতে পারছেন আর কিছু ঠিক আছে তাহলে যদি আর কিছু জানতে চান কি আর কোনো সমস্যা হলে সাপ এখন তো চারিদিকে বর্ষাকাল যেহেতু জল টল একটু বেশি চারিদিকে তো পোকা মাকড় আছে না ওরা জায়গা না পেয়ে এখানে ওখানে উঠে আসে সেই ক্ষেত্রে ওদেরকে মারবেন না মানে চেষ্টা করবেন যে একটু সেখান থেকে একটু সাবধানে থাকার বা সরে আসা ওরা তো এক জায়গায় থাকে না ওরা ঠিক দেখবেন ওরা যেখান থেকে এসেছে সেখানে চলে যাবে অসুবিধা নেই অসুবিধা হবে না বুঝতে পেরেছেন ঝপ করে মারতে যাবেন না ঠিক আছে রাখুন